গ্রামীণ সম্পদায় তরুণরা কৃষিকে পেশা হিসেবে খুব ভালোবাসে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জঙ্গলমহল এলাকা কিন্তু সেটা উন্নতমানের না হলেও তবুও সেইখানে কিছু কিছু ছেলেমেয়ে প্রচুর পরিমাণে পড়াশুনো করে তারা বাইরের কাজেতে চলে গেছে তবু বাড়িতে বাড়িতে এসে তারা কৃষি কৃষিকাজকে প্রচণ্ড কৃষিকাজকে প্রচণ্ড ও ভালো কৃষিকাজকে প্রচণ্ড ভালোবাসে চাষের কিছু নতুন উপায় হলো ও যেমন আগে আগে মানুষের ধান কিংবা আলু চাষ কত্তো পুকুর নালা নর্দমা থেকে জল নিয়ে যেয়ে তারা চাষ করতো এখন মাঠের ধারে সাবমেরসিবেল কিংবা মিনির মিনি বসিয়েছে এইভাবে তোমরা এইভাবে চাষবাস হচ্ছে